আমার বাবা মা বাইরে কলকাতাতে রয়েছে এখান থেকে আপনাদের গাড়িটি কলকাতা যাবে কি না এবং আমরা আমার বাবা মায়ের কাছে যেতে চাই এবং যেতে গেলে কত টাকা ভাড়া নেবেন এবং যেতে কত সময় লাগবে সেই সম্বন্ধে আমাকে একটু জানান এবং যাতায়াত করার সময় আপনি কোনও মানে নেশা ভান করেন কি না বা অন্য কোথাও দাঁড়ান কি না বা কোথাও কোথাও হয়ত চেকিং বা কোনো সমস্যা হয় কি না সে সম্বন্ধেও আপনি একটু জানাবেন আমাকে